হ্যাঁ বোন বলো আমার জন্মদিনে তুইই বল কী করা যায় বাড়িতে বড় করে অনুষ্ঠান করবি বলছিস কিন্তু ঠিক ভালো লাগছে না এই কয়েকদিন আগেই তো দাদার বিয়ে গেল আবার বাড়িতে বড় করে অনুষ্ঠান করবো পিকনিক স্পট গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা রান্নাবান্না করতে ওই দিন ইচ্ছে করছে না তার চেয়ে চলো চল কোনও ঘোরাঘুরির জায়গায় যাই খাবার দাবার নিয়ে যাবো ভিক্টোরিয়া বা ইকো পার্কে চিড়িয়াখানাতেও যেতে পারি আমরা ঠিক আছে তবে বাড়ির সব সদস্যরা মিলে আমরা সবাই মিলে চিড়িয়াখানাতে যাবো হ্যাঁ বাড়ি থেকে খাবার দাবার তৈরি করে নিয়ে যেতে পারবো আবার বাইরে থেকে কেক কেক টেক মিষ্টি ফিষ্টি এগুলোও কিনে নিয়ে যাবো ঠিক আছে আমার হ্যাঁ আমার বন্ধুদেরকেও বলছি তুইও কয়েকজনকে বল তারপর সবাইকে তারিখটাও জানিয়ে দিস একসঙ্গে এখান থেকে গাড়িতে করে রওনা দেবো হ্যাঁ তারপর সারাদিন থেকে সন্ধেবেলা আবার ফিরে আসবো